হ্যাঁ এটা অনুপম নার্সারি বলুন হুম হুম হুম হ্যাঁ গাছ পাওয়া যাবে আমার এখানে তো অনেক আইটেম আছে গাছের আর আপনি হচ্ছে ফুল গাছ আছে ফলের চারা আছে নানা রকম আছে লেবু চারা আছে গোলাপ চারা আছে তার পরে অবশ্য শীতের এখন কিছু দিন বাকি আছে এখন বর্ষার চলছে আর এই সময়ও নানা রকম আমার পাওয়ার হ্যাঁ হ্যাঁ আমাদের এখন থেকেই হুম আমাদের এখন থেকেই হচ্ছে মানে ছোটো ছোটো করে লাগানো হচ্ছে তবে এখন আপনি জবার আছে এগুলোও পেয়ে যাবেন অনেকটা পরিমাণ পেয়ে যাবেন এবার কতটা কী পরিমাণ নিতে চাইছেন হ্যাঁ অনেক রকম ভ্যারাইটিস আছে যেহেতু এখন বর্ষা চলছে তো সেই হিসাবে হ্যাঁ আপনি পেয়ে আমার এখানে অনেক রকমের হচ্ছে জবা আপনি পাবেন ইয়োলো কালার হোয়াইট কালার তার পরে রেড কালারের নানা রকমের আপনি জবা জবা পাবেন তারপর হচ্ছে পা পঞ্চমুখী যে জবা হয় ওই পাবেন তারপর একটা গাছে দুটো রকমের ফুল পাবেন এরকমও আপনি পেয়ে যাবেন এবার আপনার আপনার কতটা কী লাগবে বললে আমার একটু ভালো হয়

হুম হুম হুম হুম হুম হুম আর আপনি কি আচ্ছা ঠিক আছে আপনার যদি লাগে আপনি আমার এখানে চলে আসবেন অনেক আইটেম আছে আপনি দেখে নেবেন কোনটা পছন্দ সেটা নিয়ে নেবেন হুম হুম হুম ঠিক আছে